এখানে পশ্চিম মেদিনীপুর জেলায় স্থানীয় আবাসন বিকল্প পদ্ধতি আছে এখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা ছাত্রীরা পড়াশোনাও করতে আসে এবং অনেক মানুষ আছে যারা বাড়ি দূরে এখানে চাকুরি করেন তাদের ছেলেদের পড়াশোনার জন্য এখানে বাড়ি ভাড়া করে থাকেন

পশ্চিম মেদিনীপুরে আবাসন বিকল্প হিসাবে আমি ছাত্রাবাস ও বাড়ি ভাড়াগুলোকেই মনে করি এছাড়া সামগ্রিকভাবে হাউজিং মার্কেট বা হোস্টেল তো রয়েইছে সব্যসাচী সংবাদপত্র অফিস এবং এখানের স্থানীয় সংবাদ নানানরকম পত্রিকার মাধ্যমে আমরা এই আবাসন বিকল্প সম্পর্কে জানতে পারি এবং থাকার ব্যবস্থাও খুব ভালোভাবে জানতে পারি এবং এই খবরকে পশ্চিম মেদিনীপুরে অনেক মানুষে এসে দূর দূরান্ত থেকে রয়েছে এবং তাদের জীবিকা অর্জনে বা ছাত্রদের পড়াশোনার সুবিধাও হয়েছে